হ্যালো এটা কি পূজা নার্সারি ও তো বলছিলাম আমার সামনের তারিখে একটি বিয়েবাড়ি আছে সেখানে হ্যাঁ বলুন আজকে তো উনিশ তারিখ তো সামনের মাসে হ্যাঁ সামনের দু তারিখ হ্যাঁ আমার লাগবে একটা সামনে গেট করতে হবে তো ফুলের হুম সেখানে গোলাপ ফুল লাগবে এবং হুম হুম আরেকটা করতে হবে ওই যে যে গাড়িতে যাবে তো সে গাড়িটাও সাজাতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ তো তো বলছিলাম যে ওই গেটটাতে কীরকম তাও খরচা পড়বে এবং গাড়িটাতেও

হ্যাঁ হ্যাঁ ওটাও করে দিলেও ভালো হয় হুম হুম হুম হাঁ ওটাও দিয়ে দেবেন তো সব মিলিয়ে মোটামুটি তাও কীরকম খরচা পড়বে একটু যদি জানাতেন ও তো তো যাই হোক তো একটু রেটটা যদি কম হতো তাহলে ভালো হতো হ্যাঁ সেটাও ঠিক আমাকে একদিন যাব আপনার ওখানে তো হুম হ্যাঁ সে তো বুঝতে পারছি তাও একটু দেখবেন যাতে কম সমে হয়ে যায় হ্যাঁ তো দু তারিখ তো বিয়েবাড়ি তো মোটামুটি আমি আর আজকে উনিশ তারিখ মোটামুটি চার পাঁচদিন পর গিয়ে পরে আপনার সঙ্গে যোগাযোগ করব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমি যাব বললাম তো যে চার পাঁচদিন পর তখনই আপনার সঙ্গে কথা হবে কীরকম রেট করবেন হুম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক হ্যাঁ হ্যাঁ